আমি নানান রকম ভিডিও গেম খেলেছি যার মধ্যে ছিলো রোপ অন কার সাবওয়ে সাফার টেম্পেল রান বাইক রেসিং নানান রকমের ভিডিও গেম যার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগত ফ্রি ফায়ার এবং পাবজি আমি এই সমস্ত গেম সম্পর্কে যথেষ্ট সচেতন এই সমস্ত গেম অ্যাডিকশানে করা চলবে না তাই আমি নির্দিষ্ট টাইমে এই গেমগুলি খেলতাম আমি এই গেমগুলি সচরাচর সব সময় খেলতাম না অনেকে এমন অ্যডিকশান হয়ে যায় এই সমস্ত গেম খেলে যারা চব্বিশ ঘন্টাই এই গেম খেলতে থাকে কিন্তু আমি ভিডিও গেম সম্পর্কে যথেষ্ট সচেতন আমি খেলেছি এরকম অনেক গেম রয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে বাইক রেসিং এবং ফ্রি ফায়ার আমি এগুলি পছন্দ করি কারণ এগুলো বাস্তব জীবনে সম্ভব নয় কারণ বাইক রেসিং যেখানে দুশো তিনশো উপরে এমনকি পাঁচশোর উপরেও স্পিডে ভিডিও গেমের মধ্যে খেলা সম্ভব কিন্তু সেটা বাস্তব জীবনে সম্ভব নয় তাছাড়া রয়েছে ফ্রি ফায়ার যেখানে আমরা ওই গেমের মাধ্যমে গান স্কিলে করে সমস্ত বান্দা কিল করি এই সমস্ত জিনিসগুলি আমি গেম খেলে আমার ভালো লাগে কিন্তু গেম এমন একটা জিনিস যেইটা গেমের মধ্যে সীমাবদ্ধ যেগুলো আমরা ভাবতে পারি নি সেই সমস্ত জিনিস হয় যেমন টেম্পেল রানে একটা পিছন থেকে জন্তু ছুট করায় আমাকে সামনে সামনে ছুটতে হয় যেটা গেমের মধ্যে সম্ভব এমনকি নানান গেম আছে যেমন সাবওয়ে সার্ফার সাবওয়ে সার্ফার গেমটিতে শু শুধু ট্রেন লাইনে ছুটতে হয় পিছনে একটা লোক ছুট করায় ট্রেন লাইনে ছুটতে হয় এবং ট্রেনের উপরে লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে পয়েন্ট নিতে হয় যেই সমস্ত জিনিস ভিডিও গেমের মধ্যেই ভালো যেইগুলি বাস্তব জীবনে কখনোই সম্ভব নয় তাই আমাকে এই গেমগুলি প্রচুর খেলতে ভালো লাগে এবং আমি প্রচুর পছন্দ করি